আমাদের গ্রামীণ সমাজে নাচ জনপ্রিয় হল আমাদের যে সাঁওতালি নাচ জনপ্রিয় আমাদের আদিবাসী নাচ জনপ্রিয় আমাদের এখানে ছৌ নাচও জনপ্রিয় আমাদের এখানে হিন্দি ডিজে নাচও খুব হয় হিন্দি বাংলা সব রকমের গানই এখানে হয় এইসব গানগুলি আমাদের এখানে জনপ্রিয় কারণ আমাদের এখানে যখন পুজো পার্বণ হয় গ্রামীণ এলাকায় তখন পুজো পার্বণেও কিন্তু ওই সব নাচ হয় আর ছেলেরাও কিন্তু দু হাত তুলে ওই না গানগুলোকে ক্যাসেটে দিয়ে দিতেন দিয়ে যখন বাজাতেন তখন নাচ করে খুব আনন্দ উপভোগ করতেন এভাবেও সেইভাবে মেয়েরাও কিন্তু তাই করত একদিকে মেয়েরা দাঁড়িয়ে ওই ক্যাসেট যখন বাজত তখন মেয়েরাও কিন্তু হাত তুলে ওভাবে নাচ করত এভাবে দেখতে পাওয়া যায় যখন ঠাকুর বিসর্জন হয় বিসর্জনে পথে পথে ছেলেরাও দেখতে পাওয়া যায় যে ডিজে গানকে চালিয়ে তারাও কিন্তু নাচ করছে তাই নাচটা কিন্তু আজকাল সব জায়গাতে কিন্তু জনপ্রিয় উঠে যায় উঠে পড়ে কারণ সব জায়গাতে নাচ নাচ না হলে আজকাল কিচ্ছু হয় না একটা বিয়ে বাড়িতে সেখানেও কিন্তু নাচ হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি সেখানেও নাচ হচ্ছে একটা অফিস পার্টি হচ্ছে সেখানেও কিন্তু নাচ হচ্ছে সব জায়গাতে আজকে নাচ হচ্ছে তাই ডিজে গানেও যদি নাচ গান দেওয়া হয় সেখানেও যদি ছেলেগুলো নাচ করে এইসব গানেও কিন্তু তাদেরকে নাচ করতে দেখতে পাওয়া যায়